শিক্ষিত হলে জীবনে সাহায্য হয় প্রচুর যেমন শিক্ষিত হলে খুব সম্মান পাওয়া যায় প্রত্যেকের কাছে এছাড়াও টাকা উপার্জন করার দিকেও খুবই সুবিধা হয় কিন্তু অশিক্ষিত লোকেদের এটা করতে গেলে টাকা উপার্জন করতে গেলে তাদেরকে বেশী কায়িক পরিশ্রমের দিকেই যেতে হয় আর অশিক্ষিত লোকেদের আর একটা ব্যাপার হল যেটা অন্যদের কাছ থেকে সম্মান খুব কম মেলে